হ্যাঁ দিদি কেমন আছেন আমি আপনার পাশের বাড়ির ইয়ে বলছি সোমাদি হ্যাঁ আপনি কেমন আছেন হ্যাঁ আচ্ছা আমাদের বাড়ির হ্যাঁ হ্যাঁ আমাদের পরিবারের সবাই ভালো আছে আর আমাদের বাড়ির সামনেই তো গাজন তাহলে গাজনে একদম এখানে চলে আসবেন নীল নীলের উপোস নীলের উপোস সব এখানে নীল পুজো সেরে নেবেন একদিন আগে থেকে চলে আসবেন রাত গাজনটাও দেখবেন হ্যাঁ বলুন ও আচ্ছা আচ্ছা কবে থেকে শুরু হল হ্যাঁ আচ্ছা তাই ভালো সেটাই প্রতি বছর তো আমাদের এখানেই তো আমি গাজন দেখি এবছর নাহলে আপনাদের ওখানেই যাবো গাজন দেখতে নিয়ে ওটাই বরঞ্চ ভালো হবে নাহলে এবার তাই তাহলে আসুক হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বাড়ির সবাইকে নিয়ে আগেরদিন যাবো ওখানেই তাহলে নীল পুজোও দিয়ে দেবো গাজনটাও দেখা হবে আর গাজন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যা বলেছেন তাহলে তাই একদিন ঠিক করবো দেখি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ও আর আপনাদের আপনাদের ওখানে কি কাঁটায় এ হয় গাজন করানো হয় ওই বীজ কাঁটা নাকি বেগুন কাঁটা ও আমাদের এখানেও তো বেগুন কাঁটাতেই হয় আর তাই তাহলে ভালোই দেখি তাহলে যাবো একদিন সময় করে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাবো দেখি সবার যদি শরীর টরির ভালো থাকে তাহলে যাবো আর যা হচ্ছে এখন আবার যা গরম পড়েছে গরমে হচ্ছে কে যাবে তা সবার যদি শরীর ভাল থাকে সে নিশ্চয় যাবো আমরা বাবা এবারে তো অনেক ভক্ত হয়েছে ও

হুম যাক ভোগটা হলে গাজনটাও হচ্ছে দেখতে ভালো লাগবে ভোগটা না হলে গাজনটাও জমে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যাক ভালোই হয়েছে এ বছর নতুন জায়গায় গাজন দেখতে যাবো ঠিক আছে তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ